হ্যালো হ্যাঁ দাদা বলুন হুম হুম

হ্যাঁ ওই বাড়ি থেকে একটু চাপের মধ্যে আছি তো ওই জন্য যেতে পারছি না আমি ওই যে আমি কাজে টাজে যেতে পারছি না কটা দিন আরও দেরি হবে ছুটি তো এমনি কদিনের জন্য নিয়েছিলাম হ্যাঁ একটু বেশি দিন আর কী করব বলুন বাড়ি থেকে চাপের মধ্যে আছি একটু ওই জন্য পাইকারি হ্যাঁ পাইকারি করতে পারেন পাইকারিতে আবার আপনি লাভটা কিন্তু কম পাবেন খুচরো বিক্রি করে না সেল বেশি হবে অবশ্যই সেল বেশি হবে আপনার যা পরিচিতি আছে চারিদিকে সেল নিয়ে চিন্তা করতে হবে না সেল তো এমনিতে হবেই

ও ও না তো এই এখন রেডিমেড পোশাকের তো ব্যবসা তো আমাদের যে দোকানটা আছে ওটা তো এমনিতে চলছে ভালো এবার পাইকারিটা মনে হয় ভালো চলবে কেননা এখানকার ব্যবসায়ীরা সব ওই ট্রান্সপোর্টে মাল নিয়ে আসে নিজেদের খরচ দেয় বেশি আপনি যদি এখান থেকে পাইকারি রেটে দুপাঁচ টাকা বেশি রেটে দেন তা সে তো ভালোই হয় ভালো চলবে দোকান সমস্যা নেই কোনো ও হ্যাঁ আচ্ছা ও

ও ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দেখব মানে ওই দিন আমি যাবখন হ্যাঁ ভালো হবে ব্যবসা ওখানে ভালো চলবে সমস্যা নেই হুম হুম হুম চেষ্টা করছি আমি দেখি ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে